পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা এই ভাষাগুলির মধ্যে আছে বাংলা বাংলা ভাষা সাঁওতালি ভাষা আদিবাসী বিভিন্ন রকম ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা শ্রেষ্ট